হ্যাঁ বিশেষ করে আমি ভ্রমণের আমার উদ্দেশ্যই থাকে যে নতুন করে কিছু শিখব এই নিয়ে আমি ভ্রমণ নতুন করে টার্গেট নিয়ে বেরোই বাড়ির থেকে প্রতিটি পদক্ষেপে দার্জিলিং যদি বেড়াতে যাওয়া যায় সেখানে প্রতিটি পদক্ষেপ থেকে আমরা শিক্ষা পাই কীরকম শিক্ষা সেখানকার বিভিন্ন দার্জিলিং একটা প্রসিদ্ধ স্থান সে প্রসিদ্ধ স্থানে লক্ষ্য করা যায় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসে ওখানে বেড়াতে বিভিন্ন ধর্মের মধ্যে মিলন ঘটে থাকে মিলন মানুষের মানুষের মিলন সংগতি সৃষ্টি হয় সেখানে তার ফলে সেখানকার ভাষাভাষী মানুষ কী কী খাবার দাবারের অভ্যস্ত কেমন জামা কাপড় পরায় অভ্যস্ত এগুলো আমরা জানতে পারি সেক্ষেত্রে কী হয় নতুন একটা অভিজ্ঞতার সঞ্চার হয় যেটা আমাদের বাড়িতে ফিরে এসে আমাদের পাড়া প্রতিবেশী এবং আমাদের লোকাল মানুষকে বোঝানো যায় যে ওখানকার সুন্দর এক পরিবেশ এইভাবেই চলে সামাজিক পরিকাঠামো গড়ে ওঠে নতুন খেলাতে যেমন আমরা খেলতে গেলে নতুন অভিজ্ঞতার সঞ্চার হয় সেরকমভাবে যদি যদি ঠিকভাবে বিচার করা যদি দেখা যায় তো দার্জিলিংয়ের যে বেড়ানোর পরিসর ভ্রমণ সেখানে আমরা নতুন শিক্ষা পি বিভিন্ন দিক দিয়ে